শিক্ষা কর্মসংস্তানের দিক থেকে দক্ষিস দক্ষিণ চব্বিশ পরগনায় জেলায় মহিলাদের অনেক সুযোগ সুবিধাই করা হয়েছে শিক্ষার ক্ষেত্রে বলবো আমাদের এখন অনেকই সুযোগ সুবিধা হয়েছে এখন যেমন বিদ্যালয়গুলিতেই এখন খুব কমেতেই আমাদের শিক্ষা ব্যবস্থা পাওয়া যাচ্ছে যে যেসব মা বাবারা হয়তো আর্থিক দিক থেকে সক্ষম নয় পড়াশুনা করাতে পারে না তারা বলবো বিশ্ববিদ্যালয় আমাদের এখন খুব বা সুযোগ সুবিধা করে দিয়েছে বই প্রতিবছর বই দেওয়া হয় ফ্রিতেই আমরা বইপত্র পেয়ে থাকি পড়াশুনা করার জন্য এছাড়া মাসে মাসে অনেক সময় আমাদের যে টাকা ঢোকে একটা পড়াশুনার জন্য আমাদের সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে সে দিক থেকেও অনেক সুযোগ সুবিধা করা হয়েছে পড়াশোনার ক্ষেত্রে এছাড়া বলবো কর্ম সংস্থান বলতে আমরা বিভিন্ন জায়গায় মহিলারা এখন কাজ করছে যেমন কোনো শপিং মলে বলুন বা কোনো দোকানে বলুন বা কোনো কলকারখানায় বলুন বা কিম্বা কোনো পেন কারখানায় মহিলারা এখন কার্ম কাজকর্ম করছে এবং তারা মাসিক আয়তন দশ হাজার টাকার মানে মাসিক বেতন যেটা সেটা দশ হাজার টাকার উপরেই হচ্ছে তাই এই শিক্ষার অভাব এখন খুবই কম দেখা যায় যেটা আগে দেখা যেতো সেটা এখন ওই সব কিছু সমস্যার সম্মুখীন মেয়েদের হতে হচ্ছে না আর এছাড়া আমরা কাজকর্মর দিক থেকেও মেয়েরা এখন অনেক এগিয়ে আছে বিভিন্ন কর্মস্থানে মেয়েরা এখন কাজকর্ম করছে তাই সুতরাং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্যা থেকে অনেকটাই এগিয়ে আছে